হ্যাঁ আমার বাড়িতে একটা গরু আছে সেই গরুটাকে একটা গুরুকেই আমি সুন্দর করে তাকে খাওয়া দিয়ে যত্ন করে কিছুদিন পর তার একটা বাছুর হয় তাকেও যত্ন করি এবং যেহেতু সে আমাদের অনেক কিছু মানে দিয়ে থাকে তাকে আমরা সকালবেলা উঠি উঠে তার যে একটা ঘর রাখি ঘরের মধ্যে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কিন্তু সকালবেলা উঠার পরে দেখি তার মলমূত্র হ্যাঁ মধ্যে রয়েছে ওখান থেকে বের করে তাকে পরিষ্কার করে স্নান জল দিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে তাকে কিছু খাওয়া দিয়ে রাখি তারপরে তার যখন পরবর্তী তার মানে বাচ্চা জন্ম দেয় তখন তাকেও যত্ন করি এবং তার ঠিক সময়ে তার খাওয়া দাওয়া হচ্ছে ক না হম তার কখন কি অসুবিধা হচ্ছে কিনা সে খাওয়া দাওয়া ঠিক করছে কিনা হ্যাঁ তাকে কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকেও ওষুধের প্রয়োজন হলে পরে তাকে খাইয়ে যত সুস্থ করি হ্যাঁ সেই দিকে লক্ষ্য রাখি এইভাবে তাকে আহ সেই বাছুরটাকেও বড়ো করি বাছুরটার থেকে আ যেহেতু আরো বিগত পশু হয় সেই পশুদেরও যত্ন করি সুন্দরভাবে রাখবার চেষ্টা করি